হ্যালো হ্যাঁ বলুন কী ব্যাপার হুম বুঝতে পেরেছি শীতকাল এসে গেছে পোশাক আশাক বা যা জিনিসত্র লাগে দিতে হবে আমি আপনাকে বলেছিলাম তো সময় পাই নি তো এই তো বৃহস্পতিবার বলেছিলাম তো ঠিক আছে রবিবার কালকে শনিবার তো আর একদিন একটু কষ্ট করুন না রবিবার আমি দিয়ে দেবো হ্যাঁ রবিবার আমি গার্ডে থাকবেন তো রাত্রিবেলা আমি দিয়ে দেবো চিন্তা করবেন না মানে খুব খারাপ লাগছে যে এখনও কিছু দেওয়া হলো না আর আপনার পরিবারের জন্যেও কিছু দিয়ে দেবো হুম হুম বুঝতে পেরেছি আমি তো রাত্রিবেলা আপনি যখন গার্ডে থাকবেন হ্যাঁ একটু দেখবেন যাতে চোর টোর না আসে একটু দেখবেন রাত্রিবেলা ঠিক আছে ঠিক আছে পরে কথা হবে এখন রাখি তাহলে